আপনার ক্যাবেতে এয়ারপোর্ট যাচ্ছিলাম তো যেতে অনেক লেট করেছ এর জন্য আমাকে টাকা ফেরত দিতে হবে কিছু করার নেই আমার ফ্লাইট মিস হয়ে গিয়েছে না না দেওয়া হয়ে গিয়েছে বললে হবে না আমাকে টাকা ফেরত লাগবেই লাগবে আপনি এত দেরি কেন করেছেন রাস্তা তো খালি ছিল আপনি ইচ্ছে করে করেছেন আপনাকে টাকা ফেরত দিতে হবে না না আমি শুনব না আমাকে টাকা ফেরত চাই না না আপনি ইচ্ছে করে দেরি করেছেন আমার ফ্লাইট মিস হয়ে গিয়েছে ফেরত দিন আমাকে টাকা